পশ্চিমবঙ্গে চুক্তি তৈরি অত্যন্ত ভালো এবং প্রয়োগ করার প্রক্রিয়াও যথেষ্ট উন্নত চুক্তির হারের যথেষ্টই ভালো রকম মানুষকে প্রতিদান দেওয়া হয় এবং ই প্রোকিওরমেন্ট সিস্টেম পশ্চিমবঙ্গে বিভিন্ন সাধারণ আর্থিক নিয়ম ইত্যাদির বিভিন্ন রকম বিস্তার ঘটেছে সময়ে সময়ে এবং আজকের আধুনিক সমাজ ব্যবস্থায় যেগুলি প্রয়োজন সে সমস্ত হারে মানুষ তার চুক্তির বিনিময়ে পেয়ে থাকেন এবং চুক্তির প্রয়োগ ক্ষেত্রে সরকার একটি সশক্ত ভূমিকা নিয়ে থাকে যাতে চুক্তিগুলি ঠিক ঠিক ভাবে প্রয়োগ করা হয় এবং সাধারণ মানুষ তার দ্বারা উপকৃত হন এবং এছাড়াও দরপত্র বিভিন্ন রকম দরপত্র বা ডিবেঞ্চারস ইক্যুইটি শেয়ারস ইত্যাদিগুলি ছাড়ার মাধ্যমে বিভিন্ন আর্থিক সংস্থা তথা বিভিন্ন কোম্পানিগুলি তাদের লাভ বৃদ্ধি করতে পারেন তাদের সুরক্ষা সেফটি নিশ্চিত করতে পারেন বিভিন্ন ক্রাইসিসের সময় বা বিভিন্ন সঙ্কটের সময় কোম্পানিগুলি সেগুলি বিক্রয় করে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ কমিয়ে থাকেন এই রকম চলতে থাকলে পশ্চিমবঙ্গে যথেষ্টই আশার আলো দেখা যায় এই চুক্তি এবং তার প্রয়োগ প্রক্রিয়ার মাধ্যমে